আমি জীবনে অনেক ভুলই করেছিলাম কিন্তু সব থেকে একটা বড়ো ভুল হয়ে দাঁড়িয়েছিলো আমার জীবনে জোরে বাইক চালানো জোরে বাইক চালানোর ফলে আমি একটা বড়ো সড়ো অ্যাক্সিডেন্টের মুখে পরি সে করে আমার প্রচুর দিন রিকভার করতে টাইম লেগেছিলো আস্তে আস্তে আমার রিকভারি হতে হতে হতে হতে অনেক সময় গিয়েছিলো তাই সব থেকে বড়ো ভুল সেটাই ছিলো জীবনে আমার তারপরে অ্যাক্সিডেন্টে আমার পায়ে অনেকটা ক্ষত জন্মায় সে ক্ষতটা আমি সারাতে কিছুতেই পারিনি আস্তে আস্তে মাস ছয়েকের মধ্যে ক্ষতটা আস্তে আস্তে সেরে ওঠে তারপরে আমি আমার প্রথম থেকেই শখ ছিলো আমি পুলিশে জয়েন করব আর্মিতে সেহেতু আমি অ্যাক্সিডেন্ট করার ফলে আমার পায়ে একটা ক্ষতস্থানে একটা দাগ রয়ে গিয়েছিলো সেই দাগটা আমার জীবনের একটা অন্ধকার দাগ হিসেবে গণ্য করলো সে আর্মিতে সেই দাগটার জন্য আমার সিলেকশানে মেডিক্যালে আমার ফিটনেসে একদম ক্যান্সেল করে দিল সেই বড়ো ক্ষত দাগটার জন্য আমি খুব ভেঙে পড়েছিলাম কিন্তু আমার ভেঙে পড়ার পরেও আমার বাবা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে সেখান থেকে আমি বেরিয়ে এসেছি কিন্তু এখনও মনে পড়লে সেই বড়ো ভুলটার কথা আমার দুঃস্বপ্ন বলে মনে হয় আমি তারপর থেকে আস্তে আস্তে আমি বাইক চালানো কমিয়ে দিই এবং মানুষের সাথে মেশাও কমিয়ে দিয়েছিলাম যখন আর্মিতে সিলেকশেন আমার হয় নি আস্তে আস্তে আমি এখন একটা বড়ো পদে চাকরি করছি সেখান থেকে আমার ভুলটা হয়তো আমি শুধরে নিতে পারিনি কিন্তু সেখান থেকে আমি শান্তিতে এবং আরও একটা ভালো বেটার জায়গায় জব পেয়েছি কিন্তু আমার স্বপ্নটা পূরণ হল না সে স্বপ্নটার জন্য আমি সারাজীবন দুঃখিতই থাকব এবং আমার ভুলটাকেই আমি দোষ বলে মনে করে রাখব এই ভুলেই আমার খুব ক্ষতি করেছে